হ্যাঁ হ্যালো হ্যাঁ ক্যান্টিন থেকে বলছেন আচ্ছা আচ্ছা আমি একটু আগে আপনাদের ওখানে একটা মিল অর্ডার করেছিলাম দেখুন ওই আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে অর্ডার করেছিলাম না না না আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে সরি আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে ডেলিভারি টাইম দেখাচ্ছে তার আগে অর্ডার করেছিলাম দেখুন একটা ফ্রায়েড রাইস ভেজ ফ্রায়েড রাইস আর একটা চিলি চিকেন ছিল এক প্লেট তো আধা ঘন্টা আগে দেখাচ্ছে যে আপনার রেস্টুরেন্ট থেকে কোন ডেলিভারি বয় আর কি ওটা নিয়ে বেড়িয়েছে আমি ডেলিভারি বয়ের নাম ঠিক দেখলাম না তো যাই হোক উনি নিয়ে বেড়িয়েছেন তো অলরেডি থার্টি মিনিটস ক্রস হয়ে গেছে তো কখন অর্ডারটা আসবে বা কীভাবে পাবো আমার আমার আর কি অ্যাপে দেখাচ্ছে আর কি যে ওটা ওনরোড আছে আর কি মানে খাওয়ারটি কিন্তু কোনভাবে আমি পাচ্ছি না কন্টাক্ট করতে তাই জন্যে আমি মানে আপনাকেই কল করলাম তো একটু যদি বলেন যে কতক্ষণ লাগবে ডেলিভারি হতে বা কিছু হ্যাঁ আমি আর কি দেখাচ্ছে যে ডেলিভারি হয়ে যাবে তবুও আর কি লাঞ্চ আওয়ার তো পেড়িয়ে যাচ্ছে তাই জন্য আপনাকে ফোন করলাম তো কাইন্ডলি একটু যদি বলেন যে কতক্ষণের মধ্যে আর কি ডেলিভারিটা হবে তাহলে ভালো হয় আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ বলার জন্য ঠিক আছে আমি দেখছি আর পাঁচ দশ মিনিটের মধ্যে ঢুকে গেলে খুবই ভালো হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি অবশ্যই রিভিউ দিয়ে দেব থ্যাঙ্ক ইউ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ